খরা বা চরম আবহাওয়াতে আমি আমার যেসব বাগানের গাছগুলি রয়েছে সেগুলিকে যতক্ষণ না মাটিটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জল দিই না কিন্তু আমার মনে হয় সেই মাটিতে বার বার জল দেওয়ার প্রয়োজন রয়েছে তাদেরকে একটু রোদ থেকে বাঁচানোর জন্য একটু ছায়া করার প্রয়োজন রয়েছে এছাড়া খরা বা চরম আবহাওয়াতে জল দেওয়ার পাশাপাশি কিছু জৈবসার প্রয়োগ করা প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু উদ্ভিদগুলি সজাগভাবে দাঁড়িয়ে থাকবে চরম রোদেও কিন্তু তাদের খুব একটা সমস্যা হবে না তারা হয়তো নেতিয়ে যায় আবার রোদ চলে যাওয়ার পরে বিভিন্নভাবে জল দিয়ে সেগুলিকে আবার সতেজ করে তোলাই আমার পরিকল্পনা এছাড়া বিভিন্নরকমের যে কম্পোস্ট হয় আমি তাও কিন্তু ব্যবহার করে থাকি গাছ আমার আসলে একটি ভলোবাসার জায়গা আমার মন ভালো করার একটি জায়গা তাই গাছকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একান্তই প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের গাছের প্রতি উদ্ভিদের প্রতি ভালোবাসা হওয়াটা খুব প্রয়োজন আছে আমি যদি প্রকৃতিকেই না ভালোবাসতে পারলাম তাহলে আমি এই প্রকৃতিতে বেঁচে আছি কেন আমাদের যা কিছু পাওয়া তা কিন্তু সব প্রকৃতি থেকেই প্রাপ্ত তাই আমার মনে হয় সর্বপ্রথম গাছের প্রতি যত্ন নেওয়া এবং ভালোবাসা খুব প্রয়োজন রয়েছে